পশুদের ভোক্তা হিসেবে আমার মনে হয় যে এগুলো খুব মানে বিচারী এবং পশুদের বনের পশুপালন করার জন্য মানুষের খুব প্রয়োজনীয় পশু না পালন না মানুষ করলে তারাও কিভাবে সঠিকভাবে পথে বেছে নিতে পারবে তারাও জীবনে কোন তাদেরওতো জীবনের দাম আছে তাদেরকে আমরা যদি না পরিচর্যা না করি তারা কিভাবে তারাও বেঁচে থাকবে এবং তাই জন্য পশুকে পশুকে বেঁচে থাকার জন্য জৈব সার ওদেরকে খাদ্য প্রতিপালন করতে হবে এবং এগুলো পশু থাকাও মানুষের পক্ষে ভালো না পশু না থাকলেও আমরা হাঁস মুরগি ছাগল আমরা এগুলো খেতেও পারব না আমরা তো খাবার হিসেবে ব্যবহার করি এগুলা খেতেও পারব না এবং এগুলোও তাই দরকার এবং এর থেকে আমি কোন সরকারের কাছে কোন স্কিম পাই নি এবং আমি এর কোন সুযোগ সুবিধা পাইনি আমি নিজেই কোন কিছু মানে পশুগুলো কিনে কিনি কিনে হল ওগুলোকে মানুষ করি আবার বাজারে হাটে ওগুলোকে বিক্রি করে দি এবং এর থেকে আমি যদি কিছু সুপারিশ পেতাম মনে হত আমি আরো জিনিসটাকে ভালোভাবে সহজ করে জিনিসটাকে আরও কারো কাছে সুবিধা পেলে কিছু পয়সা পেলে এতে আমি আরো উন্নতি করতে পারতাম এবং এটাকে আরো আমার যেই পশুপালনের ব্যবস্থাটাকে আমি আরো বেশি করে বাইরে নিয়ে গিয়ে এবং আরো উন্নত করে মানে উন্নত করে তুলতাম এতে কি হত আমার একটু অসুবিধা হচ্ছে আমার এ কম পয়সার মধ্যে আমাকে ছোটখাটো এগুলো ছোট ছোট জিনিস কিনে বড়ো করতে হচ্ছে এতে আমার খুব অসুবিধা হয় এতে যদি আমি পুরো সরকারের কাছে যদি কোন সুযোগ সুবিধা পেতাম তাতে আমার আরো অনেক কিছু আয় দিত এবং সেই আয় থেকে আমি আরো বেশি বেশি পশুপালন করতে পারতাম